আমি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা পশ্চিম বর্ধমান জেলায় আমি যেখানে বসবাস করি সেখানে কোনো সেরকম বাস ট্রেন মেট্রো প্রায় নেই বলেই চলে বা আমি যেখানে বসবাস করি সেখানে এক একদমই নেই কিন্তু তার বিকল্প পরিবহন বলতে আমরা সেখানে ব্যবহার করে থাকি সবসময় বিভিন্ন রকমের ক্যাব বা অটো বা রিকশা বা টোটো বা কোনো কোনো ভ্যান ইত্যাদি এইগুলো ব্যবহার করার ফলে আমাদের অনেক সময় যে কারণে নিজেদের গন্তবস্থলে বা কোনো অসুবিধার সময় আমাদের নিজের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি এটার জন্য বিভিন্ন মানুষের অনেক সময় দেখা গেছে কারোর কারোর খুব শরীর খারাপ বা অসুস্থ তাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হবে বা হসপিটাল নিয়ে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য আমরা কোনো বিকল্প পরিবহন না থাকার জন্য সেরকম কিছু করতে পারতাম না বা সেরকম কোনো ব্যবস্থা রাখতে পারতাম না কিন্তু এখন যুগ পরিবর্তনের সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের বিকল্প পরিবহন সৃষ্টি হয়েছে যা যেমন টোটো ভ্যান ইত্যাদি এগুলো এগুলোর দ্বারা আমরা সহজে হসপিটাল বা স্টেশন বা কোনো কোথাও যেতে পারি এইগুলোর দ্বারা যে মানুষেরা অনেক মানুষ আছে যারা অর্ধেক রাস্তায় মৃত্যুবরণ করেছে অনেকে অর্ধেক রাস্তাই হসপিটাল যেতে যেতে তারা মারা গেছেন এরকম অনেক অনেক ঘটনাই আছে আমরা শুনে থাকি সবসময় কিন্তু এখন সেগুলো প্রায় অনেকটাই কমে গেছে প্রায় কমে গেছে এইগুলো

তো তাই আমার মতে আমার মতে জেলায় সামগ্রিক অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন রকম মানুষ আমারই একটা মনে পড়ে একটা ঘটনা যে ঘটনাটা হচ্ছে আমার বন্ধুকে নিয়ে আমার বন্ধুর এক বাবার একটা বিস্তর দোকান ছিলো তো তার বাবা যখন দোকানে হঠাৎ দুপুরবেলার দিকে যখন দোকানে জিনিস দিচ্ছিল তখন তাই সে হঠাৎ মাথা ঘুরে পরে যায় তো এবার আমি বি আমাদের বিকল্প পরিবহন থাকার যে সুবিধার জন্য আমরা তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারি তো ডাক্তার তা দেখে পরে বলে তার রোগ হয়ে অসুস্থ তিনি তার শরীর খুবই খারাপ তিনি তার তিনি হাই কোলেস্টেরল হাই প্রেসার তো এইগুলো কী তো এইগুলোর জন্য আমরা সবাই যেমন তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে পারলাম যদি এইরকম বিকল্প পরিবহন না থাকতো তাহলে আমরা হয়তো তাড়াতাড়ি হসপিটাল তাকে নিয়ে যেতে পারতাম না বা আমাদের মধ্যে থেকে তিনি হারিয়ে যেতেন